আমি শিবতলা মোড় থেকে ক্যাব বুক করেছি কিন্তু শিবতলা মোড় আমার বাড়ির থেকে বেশ খানিকটা দূরে তো আমি আমার বাড়ি এই রামপদ কলোনি থেকে শিবতলা মোড় যাবার পথে আমি কি কোনো অটো বা টোটো বা রিক্সা কিছু যানবাহন ব্যবস্থার সুবিধা পেতে পারি সেটা আমি জানি না আপনি যদি আমাকে অনুগ্রহ করে জানান তাহলে আমি আপনার ক্যাবটির কাছে গিয়ে পৌঁছোতে পারবো খুবই তাড়াতাড়ি